আমার প্রিয় পাখি দেখার জায়গা হল চিড়িয়াখানা সেখানে আমি নানা রঙের পাখি দেখতে পাই নানারকমের পাখি দেখতে পাই সেই সব পাখির আওয়াজ শুনতে আমার খুব ভালোলাগে শীতকালে পরিযায়ী পাখি আকাশে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে সেগুলি আমার খুব ভালো লাগে দেখতে